আমি রুচিতম রেস্টুরেন্টে একটা খাবার অর্ডার করেছিলাম সেই খাবারটা আমাকে ক্যান্সেল করতে হয়েছে তার কারণ খাবারটা আমার প্রয়োজন নেই কেননা আমার যে বাড়িতে অতিথি আসার কথা ছিল তারা আসবে না সেই কারণে আমি খাবারের অর্ডারটা ক্যান্সেল করে দিলাম